পুরুলিয়া জেলার স্থানীয় কিছু শিক্ষা বা শেখার সুযোগ হল কম্পিউটার প্রশিক্ষণ তাইকোন্ডো ক্যারাটে সঙ্গীত নৃত্য যোগাসন ইত্যাদি এই শিক্ষাগুলি পুরুলিয়া জেলা থেকে আমরা শিখতে পারি এই সুযোগগুলির মধ্যে কম্পিউটারের মাধ্যমে নানাধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার করায় জেলার সার্বিক উন্নয়ন বৃদ্ধি পায় তাইকোন্ডো এবং ক্যারাটে আমাদের জেলার মহিলা থেকে পুরুষ সকলেই শেখে নিজেদের আত্মরক্ষার সুবিধার্থে পুরুলিয়া জেলা সঙ্গীতশিল্প ও নৃত্যশিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার জন্য সর্বদা প্রচেষ্টা করে এ জেলার মানুষ যোগাসনকে খুবই গুরুত্ব দিয়ে থাকে কারণ একে শরীরচর্চার চাবিকাঠি হিসেবে মনে করেন তাই এই ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকেন সর্বশেষে বলা যায় উপরোক্ত সুযোগ সুবিধাগুলি পুরুলিয়া জেলার সার্বিক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে আমার এলাকার কাছাকাছি কিছু কোচিং সেন্টারের নাম হল সাফল্য আকাশ উন্মেষ অন্নিক্ষা স্বপ্নউড়ান কোচিং সেন্টার ইত্যাদি পুরুলিয়া জেলার সরকারি বিদ্যালয়গুলির অবস্থাগুলি হল যেমন সরকারি বিদ্যালয়ের পাঠ্য বইয়ের পাঠ্যক্রম খুবই নিম্নমানের এবং মূল বিষয়গুলি উপস্থাপন না করে পাঠ্য বইয়ে অপ্রয়োজনীয় বিষয় অধিক তুলে ধরা হয় এর ফলে শিক্ষার্থীদের মধ্যে উপযুক্ত জ্ঞান সমৃদ্ধ হয় না সরকারি বিদ্যালয়গুলিতে উপযুক্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় এবং তাদের দায়িত্ব পালন না করায় নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সঠিক শিক্ষাগ্রহণ করতে পারছে না যা তাদের শিক্ষা জীবনে গভীর কুপ্রভাব ফেলেছে